হ্যাঁ পশুদের চরানোর জন্য আমাদের এখানেও অনেক সবুজ মাঠ আছে সবুজ ঘাসে ভরা সেগুলি পশুদের পক্ষে অনেক ভালো আর যেগুলি বলা যাচ্ছে যে যেমন খারাপ আবহাওয়া খারাপ আবহাওয়া জলবাউতে বায়ুতে অনেক গরু মারাও যায় যেমন আমাদের কিছু বছর আগে দুহাজার কুড়িতে আমাদের এখানে আমফান হয়েছে সেখানে অনেক অনেক গরু ঘর চাপা পড়ে বা যে ঘরে গরু রাখা হয় গোয়ালঘর বলে ওটা চাপা পড়ে অনেক পশু মারাও গিয়েছে আর মাঝে মাঝে যখন আমরা ফাঁকা মাঠে বর্ষার সময় ফাঁকা মাঠে যখন আমরা গরু বেঁধে দিয়ে আসি অনেক বজ্রপাতে অনেক গরু মারাও গিয়েছে আর যেমন প্লাস্টিক জলের অভাব যেমন দেখা যাচ্ছে যে এখন গরু গোয়ালঘরে বেঁধে দিচ্ছি তাদের খাওয়ার পাত্রটা অপরিষ্কার রয়ে গিয়েছে যেমন দেখা যাচ্ছে তাদের খড় দিচ্ছে বা ঘাস কেটে এনে দিচ্ছে কা তার মধ্যে কোনো পোকামাকড় চলে যাচ্ছে সেই খেয়ে গরুর খুব খুব অসুবিধা হচ্ছে তাদের কোনো কারণে রোগ ব্যাধি দাঁড়িয়ে যাচ্ছে এই কারণে তাদের খুব অসুবিধা হচ্ছে আর তাদের খারাপ প্রভাব খারাপ প্রভাব পড়ছে যে এদিকে তাদের মশারি খাটানো হচ্ছে না এদিকে তাদের বর্ষাতে জল পড়ছে তাদের গায়ে অনেক অসুবিধা হচ্ছে তাদের তাদের সুবিধার জন্য একটা ভালো ঘর বেঁধে দেওয়া উচিত গোয়ালঘর এবং তাদের বর্ষার সময় বাইরে যাতে না নিয়ে যায় বর্ষার সময় ঘরেতে বেঁধে রেখে তাদের খাওয়ার দেওয়া উচিত এগুলি করলে খুব ভালো হয়